নদীয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত বিভিন্ন রাজবংশ এবং শাসকদের প্রভাবসহ একটি সমৃদ্ধ ঐতিহাসিক অতীত রয়েছে এই অঞ্চলের সাথে সরাসরি যুক্ত উল্লেখযোগ্য রাজ্য বা শাসকদের একটি নতিভুক্ত ইতিহাস নেই পরিবর্তে অঞ্চলটি তার সাংষ্কৃতিক ধর্মীয় এবং শিক্ষাগত অবদানের জন্য ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য প্রাচীন ও মধ্যযুগীয় সময়ে নদীয়া ছিলো শিক্ষা ও সাংষ্কৃতিক কর্ম ভান্ডারের একটি কেন্দ্র নদীয়ার একটি শহর নবদ্বীপ পন্ডিত কবি এবং চিন্তাবিদদের আকৃষ্ট করে বৃত্তির একটি বিশিষ্ট কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিলো চৈতন্য মহাপ্রভু তিনি সাধক ও সমাজ সংস্কারক যিনি গৌড় বৈষ্ণব ধর্মের ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিলেন তার সময়ে এই অঞ্চলটি বিশিষ্টতা লাভ করে তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন সমগ্র অঞ্চলে ভক্তির শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নদীয়া সরাসরি শক্তিশালী রাজা বা রাজবংশের দ্বারা শাসিত নাও হতে পারে তবে এর ঐতিহাসিক গুরুত্ব সাংষ্কৃতিক ও ধর্মীয় আন্দোলনের সাথে জড়িত নদীয়ার ইতিহাস ও পরিচয় গঠনে রাজনৈতিক শাসকদের চেয়ে সামাজিক ও আধ্যাত্মিক নেতাদের প্রভাব বেশি প্রকট হয়েছে